আমি প্রায় বাইরে বেরোয় দেখি দেওয়ালে পেন্টিং করা থাকে আমার খুব ইচ্ছে করে যে পেন্টিং কিছু শিখতে কিন্তু কোন রকম চেষ্টা করতে পারছি না পেন্টিংয়ের কারোর কাছে খবর নিতে পারছি না হঠাৎ একদিন পেন্টিংয়ের কাছে খবর নিলাম যে পেন্টিং যারা দেওয়ালে করে তাদের খবর নিলাম তার কাছে খবর নিয়ে গেলাম দেখলাম সে তাকে জিজ্ঞাসা করলাম যে পেন্টিং কোথায় শিখেছো বা আরও কাউকে শেখাবে কি না বা এরকম খোঁজ নিলাম খোঁজ নিয়ার পরে জানলাম যে হ্যাঁ সে শেখাবে সে অন্য কারো কাছে শিখেছে তো সে আবার শেখাতে চায় তো সেখানে শিখলাম শিখে দেখলাম ভালোই লাগলো আমারও শিখতে ভালো লাগলো শেখার পর দেখলাম আমিও একটু একটু পেন্টিং করতে পারলাম বা আস্তে আস্তে চেষ্টা করলাম ঘরে একটু একটু করতে পারলাম করার পর দেখলাম আমিও এখন শৈল বিকশিত করতে পারলাম